পশ্চিমবঙ্গে দেবদেবী প্রচুর আমাদের হিন্দু ধর্মে বলা হয় তেত্রিশ কোটি দেবদেবী আমাদের এখানে প্রচুর উৎসব পালন করা হয় যেমন দুর্গাপূজা বাঙালির পশ্চিমবঙ্গে বাঙালির বড় পূজা সবচেয়ে দুর্গাপূজা হয় এখানে দুর্গাপূজা সপ্তমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন ধরে বাঙালির পূজা হয় খুব উৎসব আনন্দ সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে আনন্দ করে এখানে হ্যাঁ মূলত বাঙালির পূজা দুর্গাপূজা এখানে সব ধর্মের লোকই আনন্দ করে তাছাড়াও এখানে দূ যেমন কালী পূজা হয় সরস্বতী পূজা লক্ষ্মী পূজা হ্যাঁ মা মনসার পূজা হয় বিভিন্ন পূজা হয় সব পূজাতেই সবাই আনন্দ করে সবাই মিলেমিশে একসাথে আনন্দ করে হ্যাঁ মুসলিমদের এখানে যেমন মুসলিমদের ঈদ হয় হ্যাঁ ঈদে ঈদের সময়েও প্রচুর লোক আনন্দ করে সবাই সবাই আনন্দ করে একসাথে মিলেমিশে এখানে গণ্ডগোলের কোনো সম্ভাবনা থাকে না সবাই মিলেমিশে আনন্দ করে খ্রিস্টানদের যেমন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বড়দিনে ওরা খুব আনন্দ করে হ্যাঁ সবাই একসাথে আনন্দ করে